আমাদের এলাকাতে ভারি বৃষ্টির জন্য তো বন্যা হয়েছিলো তো সেই বন্যার কারণে প্রচুর ধান ফসল তো নষ্ট হয়ে গেছে তো সে ক্ষেত্রে মানুষ এতো টাকা পয়সা খরচা করে ধান চাষ করেছে সেখান থেকে সার মিশ্র সার তো ওষুধ সব রকমই পেয়ে করেছে সমস্তটাই তো এখানকার অসহায় গরীব মানুষেরা সেখান থেকে ধার হিসেবে সংগ্রহ করে দোকান থেকে নিয়ে এসে মাটিতে মানে জমিতে হচ্ছে রোপণ করে এবং জমিতে সে ফল মাল ছড়ায় তো সেই ক্ষেত্রে বন্যার কারণে তো প্রচুর ক্ষতিগস্ত হয়েছে মানুষেরা হাহাকার করছে যে এভাবে বন্যা জলে সব ফসলকে নষ্ট করে দিলো তারা তো রীতিমতো তাদের মানসিকতা যেন মৃত্যুর দিকে ছেয়ে আসছে তারা বলছে যে আমরা কী করে মানুষের ঋণকে মেটাবো এই যে ওষুধ দোকানে এতো ধার এবং যেখান থেকে ধান বীজ নিয়েছে সেখানে ধার সমস্তটাই কিছুটা কিছু অংশ ধার করেই তারা এই কাজ মানে কিষিটা রোপণ করেচে মানে ধান চাষ করেছে সেখান থেকে তো তাদের প্রচুরিই ক্ষতিগ্রস্ত হয়েছে বন্যার কারণে সেখান থেকে তারা বলছে যে এবার তো তারা এসে আমাদের কাছে টাকা চাইবে ধান তোলার সময় যখন হয়ে আসবে এই সময়টা এই সময়টা মানুষেরা ধান তোলা তুলি করছে তখন এবারে প্রত্যেকটা মানুষ বেরিয়ে যাবে দোকানদারেরা তারা তাদের পাওনা টাকা আদায়ের জন্য বেরোবে বলতে তখন আমরা কী বলবো তাদেরকে এভাবে যে নষ্ট হয়ে গেলো ক্ষতিগ্রস্ত হয়ে গেলো সেখান থেকে তাদেরকে আমরা কী দেবো কোথায় টাকা পাবো সে ক্ষেত্রে আমাদের মৃত্যু ছাড়া আর কোনো উপায় নেই সেই কারণে সবাই চাইছে যে আমরা নিজেদের জীবনকে শেষ করে দেবো কারণ কীভাবে মানুষের কাছে দোকানদারের কাছে আমরা বলবো যে তোমার টাকা আমরা ফিরিয়ে দিতে পারবো না আর তারাও তো এসে আমাদের ওপর জোর জুলুম করবে সেক্ষেত্রে আমার সরকারের কাছে বলা যে এই যে এতো ক্ষতিগ্রস্ত হলো মানুষের বন্যার কারণে কতো চারিদিক যেন সবকে টেনে নিয়ে চলে গেলো কতো জমিতে তারা মাছ চাষ করেছিলো সেই মাছের বাঁধ ভেঙে পুকুর ভেঙে সে মাছ বেরিয়ে নদীতে মিশে গেলো সেই মাছ চলে গেলো সমুদ্রেতে কতো রকমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সরকারের কাছে এটাই বলবো যে যারা কৃষি আছে যারা কৃষক আছে যারা সমস্ত কিছুর চাষ করে শুধু তো ধান চাষ তো এমন তো নয় আরো আরো প্রত্যেকটা জেলাতে আরো আরো সরকার তো আর একটা জেলার নয় প্রত্যেকটা জেলারই মান রয়েছে সেক্ষেত্রে প্রত্যেকটা জেলার যে ক্ষতিগ্রস্ত হয়েছে সরকার যেন তাদের ক্ষয় ক্ষতি পূরণ দেয় এবং শস্য বিমা তাদেরকে যেন পাইয়ে দেয় যাতে তারা এভাবে যেন না তারা মৃত্যুর দিকে তাদের চিন্তা ভাবনাগুলো মৃত্যুর উপর দিকে না ছেয়ে আসে সে কারণে সরকারকে একটাই কথা বলার যে যেন তাদের ক্ষতিগ্রস্ত কিছু দেয় মং যা কিছু আছে ধান চাষে কিছু ছাড় বা অন্য কিছু মাছ চাষে কিছু চাষ ছাড় ফুল চাষে কিছু ছাড় এগুলো যেন ছাড় বাদগুলো যেন কৃষকেরা পায় তাহলে আমরা কিছুজন কৃষকে মৃত্যুর থেকে আমরা ফিরিয়ে আনতে পারবো তাদের ভাবনা চিন্তা থেকে আমরা ঘুরিয়ে আনতে পারবো